আঁকা শিখতে গেলে প্রথমত দুটো জিনিসের দরকার হয় সেটি হল পেনসিল এবং খাতা এবং সব থেকে বেশি যেটা দরকার হয় সেটা হল আঁকার প্রতি একটা ভালোবাসা ভীষণ রকম একটা টান থাকতে হবে এটা এরকম নয় যে আজ ইচ্ছা হল তাই আঁকলাম আবার কাল ইচ্ছা হল ইচ্ছা হল তাই আঁকলাম না আসলে যে কোনো কাজ শিখতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার বা শ্রদ্ধা পরিশ্রম লাগে এতে সব সময়ই আনন্দ অনুভব করা যায় নতুন নতুন কিছু শেখা নিজের কাজটি আর একটু ভালো করে করার ইচ্ছা থাকা চাই এর ফলে কাজ কিন্তু আরো ভালোভাবে হয় তারপর সোজা প্রথম প্রথম সোজা সোজা ছবি আঁকতে হবে এবং পেনসিল নিয়ে একটা কাগজের মধ্যে কোনো ফিগার আঁকার চেষ্টা বা কোনো পাখি প্রথমে আর কি সোজা সোজা জিনিস আঁকা সে অভ্যাস করতে হবে এর ফলে কী হবে আমার হাতটা স্ট্রং হবে আমি আরও ভালোভাবে কিন্তু আঁকতে পারব তো এগুলো আমি আমার শিক্ষিকার কাছ থেকে আমি শিখেছি এবং আমি নতুন নতুন কৌশল শেখার জন্য আমি অনলাইন বিভিন্ন উৎসের সাহায্য নিয়ে থাকি যেমন ইউটিউবে বিভিন্ন চ্যানেলের সাহায্য নিই সেখানে খুব দক্ষতার সাহায্যে খুব সহজে খুব ভালোভাবে জিনিসগুলোকে ধরে ধরে শেখানো হয় যার ফলে আমার আঁকাটা আরও গ্রো করে মানে আমি তো খুব একটা আঁকা মানে প্রথম প্রথম খুব ভালোভাবে আঁকতে পারতাম না কিন্তু এগুলো দেখার পর আমার আঁকাটা আরও গ্রো হয়েছে মানে আমি বিগিনার থেকে ধীরে ধীরে একটু আমার ভিতরে গ্রো আসছে যাতে আমি বুঝতে পারছি যে আঁকাগুলো ভালো হচ্ছে